ভারতের হচ্ছে সবথেকে জনপ্রিয় খেলা হচ্ছে ক্রিকেট ফুটবল ব্যাডমিন্টন হাডুডু এগুলো হচ্ছে ভারতের সবচেয়ে বিখ্যাত খেলা আর ক্রীড়াবিদ হচ্ছে ক্রিকেটের খেলার ক্রীড়াবিদ হচ্ছে সৌরভ গাঙ্গুলি অনিল কুম্বলে